জলই মানুষের জীবন জল ছাড়া মানুষ চলতে পারে না সকালে ঘুম থেকে উঠেই মানুষের জলের প্রয়োজন হয় জল দিয়েই মানুষ চোখ মুখ হাত মুখ ধোয় বিভিন্ন দাঁত ব্রাশ করে জল থেকে বা বাথরুমে কাজে লাগে জল সেখানেও হাত দিয়ে সাবান জলের প্রয়োজন হয় সকালে চা কফি বানাতে রান্নার কাজে ব্যবহার হতে হয় জল থালা বাসন বিভিন্ন জিনিস পরিষ্কার করতে কাজে লাগে জামাকাপড় কাচতে কাজে লাগে জল ছাড়া জামাকাপড় পরিষ্কার করা যায় না এ ছাড়াও জল বিভিন্ন কাজে লাগে করলকারখানায় ব্যবহৃত হয় বাজারে বিভিন্ন মাছ শাক ধোওয়ার কাজে ব্যবহৃতে হয় মাছ মাংস সবজি বিভিন্ন কলকারখানায় মেশিন সেগুলোকে ঠান্ডা গরম কাজে লাগে জল থেকে জল ব্যবসা জল ফিল্টার করে অনেকে সেই জল বিক্রি করে অনেকে আবার বিক্রি পানীয় হিসেবে ব্যবহার করে জল বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জল থেকে মানুষ চাষবাস করে সেই চাষ সেই ধান মানুষ বিভিন্ন সার প্রয়োগ করে মেশিন কাটিয়ে পুকুর থেকে জল দিয়ে বিভিন্ন শ্যালো সিস্টেম করে মাটির থেকে জল তুলে সেই জল বিভিন্ন ধানে প্রয়োগ করে বিভিন্ন শাক সবজি তৈরি করে সেই সবজি আবার বাজারে বিক্রি করে সেইগুলো ধোওয়া পালন করতে কাজে লাগে যেখানে জল দেওয়ার অসুবিধা সেখানে মাটি খনন করে জল নিয়ে যেতে হয় বিভিন্ন জল না হলে কোনো সবজিই চাষ করা যায় না আবার বেশি জল হলে সেগুলো আবার ছড়িয়ে সেখানে চাষ করতে হয় বিভিন্ন কাজে কাজে গেলে মানুষের জলের তেষ্টা হয় সেখানে জল সংরক্ষণ করে রাখতে হয় তেষ্টা মেটানোর জন্য গাছ লাগাতে কাজে লাগে জল গাস চৈত্র বৈশাখ মাসে যখন তাপ পড়ে তখন তাদের গোড়ায় জল দিতে হয় জল না দিলে অনেক গাছ মারা যায় জল জল না দিলে গাছ ঠিক পরিচর্যা না হলে গাছ পরে জল দিয়েই গাছের জীবন বাঁচিয়ে রখতে হয় সার তো দিতে হয় গোড়ায় তা ছাড়াও জলই জল না হলে গাস ঠিক ঠিক বড় হয় না পরিচর্যা করা যায় না জল গরু ছাগল জীব দিতে হয় তাদের না হলে জল বিনা গরু ছাগল পালন করা যায় না জল হাঁস মুরগির এর কাজে লাগে তাদের খাওয়াতে এ ছাড়াও জল জল দিয়ে পরিষ্কার ঘর মোছার কাজে লাগে জল দিয়ে থালাবাসন ধুতে হয় জল দিয়ে সাবান মাখতে হয় মানুষের স্নান করতে কাজে লাগে তারপরে জল থেকে মানুষ বিভিন্ন জল ফুটিয়ে অনেক কাজ হয় খাওয়ার কাজে ব্যবহৃত হয় অনেকে কলের জল যেখানে পাওয়া না যায় সেখানে জল ফুটিয়ে খাওয়াতে হয়